হ্যালো হ্যাঁ বলছি এটা রেস্তোরাঁ তো হ্যাঁ আপনি চেক করে দেখুন আমার নাম সঙ্গীতা সেন তো আমি কিছু দিন আগে একটা খাবার অর্ডার করেছিলাম তো সেই খাবারটি আমার খুব ভালো লেগেচে সেটি হলো পিৎজা বার্গার এই দুটো খাবার ছিলো তো এই দুটো খাবারই আমার খুব ভালো লেগেছে তো আমি পুনরায় এই দুটো খাবার আবার অর্ডার করতে চাই তো আমি কালকে এই দুটো খাবার কখন পাবো এই দুটো খাবারই আমার চাই খুবই ভালো লেগেছে আমি এই রেস্তোরাঁ থেকেই অর্ডার করতে চাই কারণ এই রেস্তোরাঁতেই আমি এতো সুন্দর খাবারের স্বাদ পেয়েছি আমি আগেও অন্য রেস্তোরাঁতে অর্ডার করেছিলাম কিন্তু সেখানে আমি এরকম স্বাদটা পায় নি তো আমি এখানেই এতো সুন্দর স্বাদ পেয়েছি সেই জন্য আমি এখানেই আবার ঘুরে অর্ডার করতে চাই ঠিক আছে কালকে দুপুর বারোটায় যেন আমি আমার অর্ডারটা পেয়ে যাই ঠিক আছে হ্যাঁ